হ্যাঁ আমি আন্তর্জাতিক আঁকার জন্যে পরীক্ষা দিয়েছিলাম এবং আমার প্রতিযোগিতা ও প্রদর্শন ছিল তা শিল্পকলা প্রদর্শনও করেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল আমি আমি প্রাথমিক বা আন্তর্জাতিক আঁকার জন্যও পরীক্ষা দিয়েছিলাম এবং সেই পরীক্ষাটাও আমি সফল সফলতা পেয়েছিলাম